পশ্চিমবঙ্গের প্রধানধর্মী বা উন্নয়নগুলি কী কী সেগুলি লক্ষ্য করার মতো আধুনিকরণ বিশ্বে ধর্মনিরক্ষতা পুনরুজ্জীবনবাদ মুখ্যমন্ত্রীর বিভিন্ন ধরনের প্রার্থনগুলি যেমন নামাজ মেসেজ বা সেন্ট পলস ক্যাথেড্রালে ভিড় মানুষ এবং এই সব ধর্মগুলিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেগুলি করেছেন কারণ সেগুলির জন্যতে তিনি সমাজ ও ধর্মকে অগ্রাধিকার দিতে চেয়েছেন এবং সেগুলির জন্য তিনি ভেবেছেন যে এগুলোর জন্য সত্যি কী হতে পারে সব কিছুর নীতি নিয়ে একটা বিশেষ সমাবেশ ঠিক করতে চেয়েছেন এবং এগুলির জন্য তিনি বিশেষভাবে একটি ভূমিকা পালন করেছেন এই জন্য তাকে আমার খুব ভালো লাগে